হ্যালো স্যার বলছি বলছিলাম যে টেস্ট পরীক্ষা দেবো তাই জিকের কেমন প্রশ্ন আসতে পারে যদি আপনি একটু বলে দেন আমার সুবিধা হতো

হ্যাঁ না বলছি স্যার চাকরি টাকরি পাবো তো যা অবস্থা হুম আচ্ছা ঠিক আছে স্যার আমার মা আসছে একটু রাখছি হ্যাঁ পরে করবো